প্রযুক্তির আগ্রগতি আমাদের জীবনের সত্যিকার বিশাল একটা পরিবর্তন এনে দিয়েছে বিশেষ করে স্মার্ট ফোন আমাদের জীবনের ইন্টারনেট আমাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন করেছে যেমন কোনো কিছু আজকে ঘরে বসে আমি টিকিট বুক করতে পারছি হোটেল বুক করতে পারছি হ্যাঁ যে কোনো খবরাখবর আমাদের কাছে বাই এস এম এস চলে আসছে আমরা এস এম এস করে তাদেরকে জানাতে পারছি ঠিক আছে কারণ আমাদের আর আগের মতো এখন আর ওই পুরস্কার চিঠি লিখে পাঠাতে হয় না আর কারো খবর নেওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় না সেকেন্ডের মধ্যে আমাদের তাদের সাথে যোগাযোগ করে স্মার্টফোনের মাধ্যমে সাথে সাথে খবর দিতে পারছি নিজেদের খবর তাদের খবর নিতে পাচ্ছি এই এত বড়ো সুযোগ সুবিধা আমাদের জীবনে বিশাল একটা পরিবর্তন এনে দিয়েছে যেটাকে আমরা মানে অকপরের স্বীকার করতে বাধ্য